আমার জন্মদিনের উপলক্ষে আমার বন্ধুদের আমি এক ছোট্ট পার্টি দিতে চাই তাই আমি ঠেক রেস্টুরেন্ট থেকে পঞ্চাশ প্লেট চিকেন বিরিয়ানি পঞ্চাশ প্লেট দো পিঁয়াজা এবং পঞ্চাশ প্লেট যে দোভাজি অর্ডার দিতে চাই এই অর্ডারটি আমায় ষোলো তারিখের সন্ধে ছটার মধ্যে নীলকুঠিডাঙা ক্লাবের পাশের বাড়িতে চাই আপনাদের টোটালের থেকে আমায় দশ শতাংশ ছাড় চাই